আমার জীবনে বড়ো কিছু ইচ্ছে নেই তবে পৃথিবীর কোথাও যদি ঘুরতে যেতে চাই আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে কারণ ওই জায়গাটি আমাকে বারবার টানায় ওইখানের যে জগন্নাথ দেবের যে মেলা হয় আষাঢ় মাসে রথের সময় রথযাত্রায় সকলে মিলে যে গঙ্গা স্নান হয় সেটি আমার দেখতে খুবই ভালো লাগে ওই ওইখানের যে প্রসাদ হয় ওই যে বাহান্ন পদের রান্না সেটি দেখতেও আমার খুবই ভালো লাগে তাই আমি বারবার চাই আমি পুরীর জগন্নাথদেবের মন্দিরে যেতে চাই ওই জগন্নাতদেবের মন্দিরেই আমার টান রয়ে যায়